হ্যালো হ্যাঁ ডাক্তার ডাক্তারবাবু ডাক্তারবাবু বলছেন বলছি আমি আমার আর কদিন ধরে প্রচুর পাতলা পায়খানা হচ্ছে জলের মতোন পাতলা পায়খানা হচ্ছে গা গুলাচ্ছে তো আমি বাড়িতে ও আর এস তৈরি করে খেয়েছি বা পাশের মেডিসিন দোকান থেকে ও আর এস এনে খেয়েছি ওষুধ এনে খেয়েছি কিন্তু কিছু হচ্ছে না তো আমি সেই ব্যাপারে এই ধরুন চার পাঁচ দিন একইভাবে হয়েই যাচ্ছে মানে কিছুতেই কমছে না হ্যাঁ একটু ব্যাথা ব্যাথাও করছে আজকে ধরুন আটবার গিয়েছি আটবার দশবার যাচ্ছি হ্যাঁ মেডিসিন তো নিয়েছি আমাদের এখানে একটা ফার্মেসি থেকে পাশের ফার্মেসি থেকেই মেডিসিন নিয়েছি ও আর এস খাচ্ছি বাড়িতে ও আর এস তৈরি করে খাচ্ছি গরম জল করে কিছুতেই তো কিছু হচ্ছে না তো আপনার আপনি কি এ ব্যাপারে কিছু বলতে পারেন যে কীসের জন্য এতো দিন হচ্ছে এতো মেডিসিন খাচ্ছি এতো ও আর এস খাচ্ছি আমি এই ব্যাপারে জানার জন্যই আপনাকে কল করেছিলাম তাহলে কি করবো আপনি কি কিছু তাহলে করতে পারবেননি মানে আ ঠিক আছে তাহলে তো সেটাই করবো হসপিটালে নিয়ে গেলে তো সেখানে যদি আবার আমাকে রাখে আমার আবার স্যালাইন ইঞ্জেকশন নিতে ভয় করে সেই জন্য আমি বলছিলাম যে যদি মেডিসিনের সাহায্যে এটা কমানো যেতো ভালো হতো ঠিক আছে আপনি বলছেন যখন তাহলে তাই করবো তাহলে আজকে আমি যাবো ঝাড়গ্রাম হাসপাতালে আচ্ছা ঠিক আছে